স্থানীয় অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যে আমরা সব জায়াগায় বাংলা ভাষাই ইউজ করি যেহেতু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমাদের পারিবারিক এমনকি বাড়ি গাড়ি সব সে জন্য আমরা বাংলা ভাষায় কথা বলি এক্ষেত্রেই আমাদের হাট বাজার বা অন্য অন্য যেমনকি ব্যবসা বাণিজ্যে বা কৃষিকাজে সব জায়াগায় আমাদের বাংলা ভাষাই ব্যবহার হয় তো আমরা বাংলা ভাষা মেন হয় ব্যবহার করি বা বাংলা ভাষায় আমরা বেশিরভাগ জায়গায় কথা বলি তো সেই ক্ষেত্রেই আমাদের অন্য অন্য জায়গায় যেমনকি হিন্দি আদিবাসী বা নেপালি ভাষা বলতে সমস্যা হয় বা ওদের সাথে আমাদের কথোপকথন বা কথাবার্তা বলতে সমস্যা দেখায় তো এই ক্ষেত্রে আমাদের বাংলা ভাষা এবং অন্য অন্য ভাষাতে অন্য অনেক তফাৎ থাকে তো